আজ থেকে পাঁচ দিন আগে আমি একটি এসি কিনেছিলাম কিন্তু এসিটি কেনার সময় দোকানদার আমাকে যে যে কথাগুলো বলেছিলেন বাড়ি আসা আসার পরে আমি সেই সমস্ত কিছুর বিপরীত দিকটি দেখতে পাই এসিটি ঘরটিকে ঠান্ডা করতে অনেকটাই সময় লাগাচ্ছে এবং এসিটি প্রথমদিন থেকে একটি বিকট শব্দে আওয়াজ সৃষ্টি ক